আমাদের শহরে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন বিশেষত শীতকালে কারণ আমাদের এখানে প্রচুর ঘোরার জায়গা আছে তাই পর্যটকরা এখানে আসতে খুব ভালোবাসে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল সায়েন্স সিটি জাদুঘর নানান ধরনের দেখার মতন জায়গা যেগুলো পর্যটকরা আসলে দেখে তাদের মন প্রাণ ভরে যায় এবং তখন আমাদের এই শহরকে তারা খুব ভালোবাসে আবার যেন আসতে চায়